সংবাদপত্র স্বাধীনভাবে স্বাধীনতার সঙ্গে আমাদের যে সকল খবর আদান প্রদান হয় সেই খবর ছাপুক ছাপলে সমস্ত মানুষ হচ্ছে জানতে পারবে সব দেশে বিদেশে কোথায় কী হচ্ছে কী না হচ্ছে আর আপনারা যে সকল খবর ছাপেন সমস্ত বিশ্বাসযোগ্য করে ছাপবেন আমার ক্ষেত্রে হয় সব খবর যে সত্যি হয় তা কিন্তু নয় কিছু খবর ভুয়ো থাকে কিছু খবর সত্যি থাকে সব খবর বিশ্বাসযোগ্য হয় তা কিন্তু নয় কিছু খবর ভুয়ো থাকে যেমন হচ্ছে ধরুন কোনও একটা জায়গায় কিছু হাতি বেরিয়েছে সেখানে খবর দিয়ে দিল বাঘ বেরিয়েছে বাঘ বেরনোটা হচ্ছে ভুয়ো খবর সেই খবরটা বিশ্বাসযোগ্য নয় আর কোথাও বলছে যে হাতি বেরিয়েছে তো হাতিই বেরিয়েছে সেটা হচ্ছে যে সঠিক খবর সেরকম সংবাদপত্রে স্বাধীনভাবে খবর ছাপুন এবং সঠিকভাবে ছাপুন তা যাতে মানুষের বিশ্বাসযোগ্য হয় সেইদিকে খেয়াল রাখবেন